পূর্বের প্রচলিত ধারণা অনুযায়ী গোবর দিয়ে আমাদের ন্যাতা দেওয়াটা একটা শুদ্ধিকরণের বিষয় গোবর গোমূত্র এগুলো পুজোর কাজে ব্যবহার হয় সেইজন্য গোবর ছাড়া শুদ্ধিকরণ করা যায় না এটি প্রচলিত একটি ধারণা কিন্তু বর্তমানে এইগুলো ঠিক নয় বর্তমানে গোবরের পরিবর্তে বিভিন্ন ধরণের জীবাণুনাশক আমাদের বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করাই যুক্তিযুক্ত আমার মনে হচ্ছে